আমি যে মিক্সার গ্রাইন্ডার মেশিনটি কিনেছিলাম সেটি আসলে খুবই দেখতে সুন্দর এবং সেখানে যখন মশলা আমি পিষতে দিচ্ছি সেটা কিন্তু খুব ভালোভাবে সেটাকে মশলাটা পিষ পেষাচ্ছে এবং তার খুব মানে প্রোডাক্ট হিসেবে খুব সুন্দর এবং সেটি আমার খুবই কাজে দিচ্ছে